আমার মনে হয় বিশ্বভারতীতে শিল্পতে যোগদান বাড়ানোর জন্য প প্রতিবাসীর যে শিল্পী আছে তারা কি তারা কিন্তু সুযোগ পায় না সেটা অর্থের অভাবে হতে পারে বা যোগাযোগের অভাবে হতে পারে আমি বলতে চাইছি যে গ্রাউন্ড লাউ লাইন থেকে যে সব শিল্পী শিল্প শিল্প উঠে আসে তাদেরকে যদি সুযোগ দেওয়া হয় তো আমাদের এই শিল্প এবং এই আমাদের শিল্পী অনেক দূরে এগোতে পারে হুম যদি আমরা মনে করি এখন তো প্রত্যন্ত গ্রাম গ্রাম্য অঞ্চল থেকে শিল্পী এনে শিল্পী এনে শিল্প শিল্পীদেরকে সুযোগ দেওয়া যায় তাহ তাহলে কিন্তু আমাদের যে শিল্প আছে সেই শিল্পগুলি অনেক বড়ো জায়গায় পৌঁছাতে পারে এটুকু বলার ছিল